আমি ধন্যবাদ জানাতে চাইছি সেই ডেলিভারি বয়টিকে একটি বাজে আবহাওয়া মানে ঝড় বৃষ্টি হয়েছিল বাইরে সেই আবহাওয়ায় আমি বাড়ির বাইরে ছিলাম একটি হোটেলে ছিলাম আমি সেখান থেকে একটি রেস্তোরাঁতে ফোন করে খাবার অর্ডার দিয়েছিলাম এবং আমি ভেবেছিলাম খাবারটি আসতে অনেক দেরি হবে কিন্তু আমি দেখি আমি ফোন করার আধ ঘণ্টা পরই খাবারটি আমার কাছে পৌঁছে দিয়েছে ওই ডেলিভারি বয়টি আমি ওই ডেলিভারি বয়টিকে ধন্যবাদ জানাতে চাইছি খাবারের মান খুবই ভালো ছিল কিছু নষ্ট হওয়া না হওয়ার জন্য আমি তাদেরকে ফিডব্যাক দিতে চাই রেস্তোরাঁ আর থেকে যে খাবারটি অর্ডার করেছিলাম সেই খাবারটি আমার খুবই তাই ভালো লেগেছে এই খাবারটির গুণগত মানও খুব ভালো ছিল ফলে ও ওরকম বাজে আবহাওয়ার মধ্যে যে সে আমাকে এতটা সাহায্য করেছে তার জন্য আমি তার কাছে খুবই থ্যাঙ্কফুল এবং সে আমাকে খুবই ভালো খাবার পরিবেশন করেছে তার জন্য তাকে অনেক ধন্যবাদ এবং আমি ডেলিভারি বয়টিকে তার এই অসামান্য কাজের জন্য ফিডব্যাক দিতে চাইছি আমি এবং সেই রেস্তোরাঁর মালিককেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রান্নাবান্না করেন তাদেরও অনেক ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ভালো কাজের জন্য আপনারাও একটু দেখবেন এবং তাদের সাহায্য করবেন তাই আমি ওরকম বাজে পরিস্থিতিতে তারা আমাকে সাহায্য না করলে আমি বুঝতেই পারছিলাম না কী করব তাদের কাছে আমি তাই অনেকটাই কৃতজ্ঞ আমি চাই তাদের দোকান খুব বড় হোক এবং তারাও খুব নামডাক করুক